আমি সাধারণত পশু বড় হাট মানে পশুদের মানে বিভিন্ন পশুদের বিভিন্ন হাট থাকে সেসব হাট থেকে আমি মানে বড় বড় জায়গায় গিয়ে বড় বড় হাট থেকে আমি পশু কিনে আনি আর আমার কাছে বিভিন্ন ধরনের পশু আছে যেমন গরু ছাগল গরু ছাগল মোষ মোষ ভেড়া ভেড়া ভেড়া গাধা এই সব ঘোড়া এই সমস্ত ধরনের আমার কাছে পশু আছে কারণ আমি মানে পশু চাষ করতে খুবই ভালোবাসি তা এবারে পশু দাম বলতে মানে সবচেয়ে আমি দামি বিক্রি করি সেটা হচ্ছে ঘোড়া আমার কাছে ঠিক আছে মানে ঘোড়া মানে চাষ ঘোড়া আমি মানে পশুপালন করে আমি ঘোড়া সবচেয়ে বেশি দামে বিক্রি করি প্রায় সে প্রায় জোড়া প্রায় এক লাখের কাছাকাছি এরকম বা তার থেকেও বেশি দামের তারপর গরু আছে গরু তো প্রায় মানে বছর তিনেক হলেই বা পাঁ বছর চারেক হলেই সেই গরু আমি তো প্রায় কুড়ি হাজারের নিচে বিক্রিই করি না মানে তার জন্য আমাকে সময় লাগে অনেক মানে আমাকে টাকা সেখানে অনেক মানে দিতে হয় মানে সেই সব পশু কিনে আনার জন্য তাদেরকে পালন করার জন্য তারপরে ছাগল মোষ এগুলো তো আছেই এগুলো আমি বিভিন্ন সময়ে ভালো খদ্দের পেলে বা ভালো দাম পেলে আমি বিভিন্ন সময়ে এই সব পশু আমি বিক্রি করে দিই এই তা সেই হাজার মোটামুটি পাঁচ হাজার দশ হাজারের মধ্যেই আমি ছাগল এই সব ভেড়া এসব আমি বিক্রি করে থাকি আর আমি এই পর্যন্ত মানে পশু কিনে বা পশুর প্রচুর পশুর পিছনে তার খাবার বা তাকে দেখার জন্য মানে লোক সমস্ত খরচ দিয়ে প্রায় আমি তো এখনো মানে আমি বিগত দশ বছরের মধ্যে প্রায় প্রায় কুড়ি লাখ টাকার মতন আমি পশু বিক্রি করে টাকা উপার্জন করেছি